হ্যাঁ আমি একটা ট্রেনকে বর্ণনা করতে পারি যেমন ট্রেনের বগিতে যে সিট থাকে সেই সিটগুলো কীসের হয় লোহার হয় তো সেই সিটগুলোতে তো লোহার ত্ হয় এবং কী যে উপরে যে বাঙ্কার বলে যেগুলো থাকে সেগুলানে কিন্তু এক একটা মানুষ শোয়া যায় শুধু যে লাগেজ বা ব্যাগ রাখা হয় এমন কিন্তু নয় তো কী ওখানে কিন্তু মানুষও কিন্তু শোয় শুই শোয়া যায় এবং সিটে র্ রুমের ট্রেনের বগির মধ্যে যে বাথরুম যে বাথ থাকে তো সেটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয় কারণ যেমন বিভিন্ন মানুষ উঠে ব্যবহার করে বলে সেটা দুর্গন্ধময় এবং খারাপ সেটা কিন্তু নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এবং তার যে ইঞ্জিনের যে শব্দ সত্যি যে ট্রেনে গেলে একটা যে ট্রেনের যে শব্দ সেই শব্দ কিন্তু প্রচুরভাবে আওয়াজ হয় এবং ট্রেনে গেলে পরে প্রচুরই ই শব্দও হয় আর সে লোহার চাকার ক্ষেত্রে যখন ট্রেনটা স্ স্টেশনে দাঁড়ায় তো সেক্ষেত্রে কী ট্রেনের ট্রেনের যে চাকাটার শব্দ লোহার চাকার থাকার স্ জন্য যে শব্দটা সেই শব্দটা কিন্তু প্রচুরই হয় এবং অনেকটা অনেকটা দূরত্ব বজায় রেখে কিন্তু স্ ট্রেনটার কিন্তু স্পিডকে কমানো হয় সেক্ষেত্রে কিন্তু তারপর কিন্তু যেয়ে কিন্তু স্টেশনে যেয়ে পৌঁছায় বাস নয় যে বাসের মতন হঠাৎ করে যেয়েই দাঁড়িয়ে গেলো এরকম কিন্তু নয় তো সেক্ষেত্রে আমার ট্রেনের একটু যাওয়ার অভিজ্ঞতা ট্রেনে চেপে এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে এবং ট্রেনে আমি অবশ্যই চেপেছি ট্রেনে চেপে আমি কলকাতা গিয়েছিলাম তো সেইখানে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ট্রেনের এরকম সব মানে থাকে তো এই সমস্ত আওয়াজ হয় বা ইঞ্জিনের শব্দটা হয় এবং ট্রেন দাঁড়ানোর এক কিলোমিটার কী দেড় কিলোমিটার দু কিলোমিটার আগে ট্রেনের স্পিড কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ইঞ্জিনের একটা আলাদা ধরনেরই শব্দ হয় তো এই কারণেই আমি জানতে পেরেছি এবং আমি বা ভ্রমণও করেছি কারণ ওখানে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দির কেনাকাটা করতে তো ওই জায়গায় গিয়েছিলাম